হ্যালো ম্যাম ভ্লগ করলে প্রচুর ইনকাম হয় হ্যাঁ এখন তো দখছি যারা চাকরি বাকরি করে তারা ঘুরতে যাচ্ছে তা এখন ভ্লগ করেই সবাই ঘুরতে টাকা নিয়ে ঘুরতে যাচ্ছে হ্যাঁ যে ঘুরতে যাচ্ছে ভ্লগ করছে ভ্লগ করছে হ্যাঁ হ্যাঁ খেতে বসলেও ভ্লগ করছে করে